আমি গেম নিয়ে অনেকটা সচেতন থাকি কেন গেমের মধ্যে অনেকটাই নেশা থাকে আমি যদি সব সময় গেম খেলি আমার গেমের প্রতি একটা নেশা হয়ে যাবে গেমের মধ্যে নেশা হয়ে গেলে আমার খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক থাকবে না আমি সব সময় মোবাইল এবং গেমের মধ্যেই পড়ে থাকব আমি দেখেছিলাম খবরে গেম গেম নিয়ে একটা ছেলে সারা দিন সারা রাত গেম খেলত সেই ছেলেটা এখন গেমের মধ্যে পাগল হয়ে গিয়েছে যে সে গেম ছাড়া আর চলতেই পারছে না কোনো কিছু তাকে হসপিটালে ভর্তি করেও কোনো কিছু ঠিক করা হয়ে যাচ্ছে না আমার পছন্দের গেম হল ফ্রি ফায়ার পাবজি এর গেমটার মধ্যে টাইম পাসও করা যেতে পারে আপনি যখন আমি যখন একটি অন্য টাইম নিয়ে বসে থাকি কোনো কিছু আমার টাইম পাস করার জন্য কোনো কিছুই থাকে না তখন আমি একটু গেম খুলে গেম খেলি কারণ এই গেমটার মধ্যে অনেকটা টাইম পাসের মতন মুহূর্ত থাকে আমরা এই গেম থেকে অনেকটা কিছুই শিখতে পারি যেমন আমাদের দেশের মধ্যে অনেকগুলো গান রয়েছে যেমন এমপি ফর্টি সেভেন এইসব গানের আমরা অনেকগুলি নাম জানতে পারি নাম জানতে পারি অনেকগুলো মানুষের নামও জানতে পারি যে অন্য অন্য দেশ এইদের এই দেশের কত কিছু কী রয়েছে আমরা অনেকগুলো জায়গা যেমন না ঘুরতে পারি যে জায়গাগুলোয় না যেতে পারি সেই জায়গাগুলো সম্পর্কেও আমরা এই যে গেমের মধ্যে থেকে জানতে পারি আমরা গেম কেন এত পছন্দ করি আমরা গেমটা পছন্দ করি কারণ গেমটার মধ্যে অনেক কিছু রয়েছে গেমটা খেলার প্রতি আগ্রহ থাকে আমাদের এবং ছোটবেলা থেকে এই গেমটা দেখলে আমরা খেলতে অনেকটাই পছন্দ করি এবং এই গেমটার পিছনে আমরা অনেক কিছু ছুটেও থাকি এবং ঘরের লোককেও জেদ করে থাকি যে আমাদেরকে মোবাইল কিনে দেওয়ার জন্য যে গেম খেলব আমরা কারণ এই গেমটা হচ্ছে অনেকটাই গেম কারণ এই গেমটা টাইম পাসের জন্যও খেলা হয়ে থাকে এই গেমটার মধ্যে অনেকটাই ভালো রকম গুণও রয়েছে এই গেমের মধ্যে আমরা টাকা ইনকামও করতে পারি এবং টাকা ব্যয়ও করতে পারি ব্যয় করতে গালে আপনাদেরকে অনেক কিছু করতে পারেন কিন্তু টাকা অর্থ উপার্জন করতে পারেন আপনাদেরকে গেম খেলে ভিডিও রেকর্ডিং করে ইউটিউব কিংবা ফেসবুকে ছেড়ে আমরা অনেকটাই টাকা ইনকাম করতে পারি এবং পরিবারের কাজেও লাগাতে পারি তার জন্য আমরা গেমটাকেও অনেকটা পছন্দ করে থাকি